বিত্তমান গাছপালা বলতে যেমন বর্ষাকালে টগর জবা ধুতরা যেমন অদের ওই গাছগুলোকে মাটিতে পুঁতলেই এই যেমন বেড়ে যায় এবং কলম চারা গাছ বলছে যেহেতু মিডিলে কেটে ছোটো ছোটো আম গাছকে ইয়া করে কিছু ওষুধ প্রয়োগ করে এ কলম চারাগুলাকে এ স্বীকৃতি দিয়া হয় এবং সেইটা মাটিতে লাগালেই ছোটো গাছে বেশি ফলন হয় এবং কিছু কিছু পাতা আছে যেগুলা বইয়ের মধ্যে রাকলে এ শিকড় বেরিয়ে এ সেই পাতাগুলোকে মাটিতে লাগালে এ সেইগুলা থেকেও গাছ বেরোয়